হ্যাঁ স্যার আমি তীর্থ বলছিলাম বলছিলাম যে আমার তো আমাদের তো স্কুলের এই খুব কিছু দিনের মধ্যেই একটা ফুটবল খেলা আছে তো আপনি তো জানেন ওটা বার্ষিক হয়েই থাকে তো আপনি তো বিগত বছরেও আপনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন তো আমরা চাইছি যদি এ বছরও আপনি প্রশিক্ষণ দেন তাহলে খুবই ভালো হতো জানেন তো আমাদের স্কুলের একটা রেপুটেশান রয়েছে তো সেটার জন্য আর কি হ্যাঁ ভালোই আছি স্যার কিন্তু এখনও মোটামুটি স্যার এক মাস মতো বাকি আছে হ্যাঁ আমরা চাইছি এখন থেকে প্র্যাকটিসটা চালু করতে কারণ আমাদের পারফরমেন্স তাহলে অনেকটা বেটার হবে তো সেই জন্যই অ্যাকচুয়েলি আর কিছু নতুন ছেলেও এসেছে আমাদের তো মোটামুটি নয়জন সদস্য লাগছে তো মোটামুটি আমরা চাইছি যে পনেরো থেকে ষোলোজন যদি মোটামুটি প্রশিক্ষণ নিয়ে রাখি তো খেলতে যাওয়ার সময় অনেক সুবিধা হবে জানেনই তো চোটজনিত সমস্যার জন্য অনেকেই নাও খেলতে পারে ঠিক আছে স্যার তাহলে আমি কবে নাগাদ আপনি শুরু করবেন তাহলে আপনি বলুন সেইভাবে আমি তাহলে বাকিদেরকেও বলে দেবো আচ্ছা স্যার আমাদের খেলাকে তো এখনও মোটামুটি এক মাস বাকি আছে তাহলে আমরা মোটামুটি চাইছি যে আর দুই থেকে তিন দিনের মধ্যেই খেলা অর্থাৎ কোচিংটা প্রশিক্ষণটা যদি শুরু করে দেওয়া যায়

ঠিক আছে স্যার তাহলে ঠিক আছে স্যার তাহলে আমি পরশু হচ্ছে সবাইকে বলে রাখছি কাল এবং পরশু থেকে আশা করছি আমরা শুরু করে দিতে ঠিক আছে স্যার তাহলে আজ এখন রাখি